আমি সেল থেকে একটি কুর্তি কিনেছিলাম সেটি একবার কাচার পরে রংটি উঠে গিয়েছিল এবং কুর্তিটা খুব বাজে হয়ে গিয়েছিল কাপড়টির গুণগত মান খুব বাজে ছিল এবং দামটা খুব বেশি নিয়েছিল